আমার সব থেকে ভালো কাজ আমার জীবনে হচ্ছে আমি করোনাকালে করোনা রুগির সব থেকে সব পরিচর্যা করা এবং সুস্থ করা এবং আমি সব থেকে বেশি আমি কোনও বিভেদ পরিচর্যা করে বা তাদের সুস্থ করে তোলাকে আমি নিজের গর্বিত বলে মনে করি কারণ আমি একজন করোনার পেশ রুগিকে দীর্ঘদিন ধরে পরিচর্যা এবং তাকে সময়ে সময়ে ওষুধ ইত্যাদি দেওয়ার ফলে সে সুস্থ হয়ে যায় এবং পরবর্তীকালে সে বাড়ি ফেরে এবং খুবই সুস্থভাবে জীবনযাপন করে তার জন্য আমি মনে করি এই সমস্ত রুগিদের পরিচর্যা বা সেবা করাটাই আমার জীবনের সব থেকে গর্বিত বলে মনে হয়